আমি আজ সকালে একটি ক্যাব বুক করেছিলাম কিন্তুহঠাৎই দেখি তার ড্রাইভার আসছে না আমি এই ক্যাবটি করে একটি গন্তব্যস্থলে যেতে চাই অর্থাৎ আমি একটি ট্রিপ বুক করেছিলাম যেটি এই ক্যাবে করে পৌঁছানোর জন্য আমি ভেবে রেখেছিলাম কিন্তু হঠাৎই ড্রাইভার না আসার কারণে এই ট্রিপ আমাকে ক্যানসেল করতে হচ্ছে আমি এই এজেন্সিকে জানাতে চাই যে আপনারা এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন তা নাহলে আমার মতো অনেক মানুষই এরকম সমস্যার সম্মুখীন হবে ও সাধারণ দিন সা দৈনন্দিন জীবনে অনেক মানুষই এই ক্যাব বুক করে তাদের বিভিন্ন রকমের গন্তব্যস্থলে পৌঁছান তারা অনেক সময় অনেক তাড়াহুড়োর মধ্যে থাকেন যাবার জন্য কিন্তু এই ড্রাইভারের গন্ডগোলের কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় তাই আমরা এজেন্স আমার আন্তরিক অনুরোধ এজেন্সিকে জানা আন্তরিক অনুরোধের মাধ্যমে এজেন্সিকে জানাতে চাই আপনারা এর সঠিক পদক্ষেপ গ্রহণ করুন